আমার এক সহকর্মী যার সাথে আমি দীর্ঘদিন কাজ করেছি এবং সে ছিল আমার একজন প্রিয় বন্ধু হঠাৎ একদিন জানতে পাই যে সে আমার কাছ থেকে শুধু কাজে কাজের স্বার্থেই সে আমার সাথে থাকে এবং আমাকে আমার সম্পর্কে বিভিন্ন লোকের কাছে বিভিন্ন খারাপ মন্তব্য পোষণ করে যখন আমি জানতে পাই তখন সেটা ব্যক্তিগতভাবে আমার খুবই খারাপ লেগেছিল এবং সেটা ওকে বুঝতে দিইনি এমনকি কাউকে কোনো দিন তার বিরুদ্ধে কোনো অভিযোগ করিনি এই অবস্থায় আমি তার সাথেই কাজ করেছিলাম কারণ সেই সে অবশ্যই আমার পারিপার্শ্বিক অবস্থা খুবই খারাপ ছিল এবং কিছু করণীয় ছিল না তা সত্ত্বেও কিছু বুঝতে দিইনি বন্ধুর মতো মিশে গিয়েছি হাসি ঠাট্টা সমস্ত কিছুই করেছি হঠাৎ একদিন সে খারাপ ব্যবহার করে এবং সে বলে যে তামি তোমার কে আমি চাই না তুমি এখান থেকে অন্য কোনো ব্যবস্থা কর এবং তুমি নিজের মতো করে থাকো আমি ঠিক আছে আমি যাই হোক সেই পরিস্থিতিতে মানিয়ে নিই এবং সে নিজের মতো করেই বন্ধুর মতো করে সেখান থেকে ম্যানেজ করে বেরিয়ে আসি এবং বর্তমানে তার সাথে এখন যোগাযোগ আছে সে যদিও আমার থেকে দূরে থাকার চেষ্টা করে তো আমি খুব একটা দূরে সরে উঠতে পারিনি কিন্তু মন থেকে অনেক দিন আগে সে আমার মন থেকে দূরে সরে গিয়েছিল এবং আজও মনের মধ্যে ওকে রাখতে চাই না